হ্যালো আমার পছন্দের কিছু মিষ্টির নাম হচ্ছে ছানার জিলিপি রসগোল্লা যা আমাদের সবারই প্রিয়তম কলকাতার বলা যেতে পারে বিখ্যাততম মিষ্টি তার পাশে রয়েছে দই আমাকে দই খুবই ভালো লাগে বিশেষ করে মিষ্টি দই আর তার পাশে রয়েছে চকলেটদের মধ্যে অন্যতম ক্যাডবেরি ডেয়ারি মিল্ক আমি ছোটো থেকেই এটা খেয়ে আসছি আর আমার সত্যি প্রিয়তম চকলেট ক্যাডবেরি ডেয়ারি মিল্ক তাছাড়াও রয়েছে স্টাফ ব্রেড রোলস এটা একটা ফরেন কান্ট্রির পদ্ধতি যা এখন ভারতে প্রচলিত হয়েছে ভারতে চলছে আর সবার থেকে অন্যতম আমাকে কেক খুবই ভালো লাগে এগুলোই ছিল আমার প্রিয় মিষ্টি খাবারের তালিকা